হ্যালো হ্যাঁ স্যার আমি ওই ক্লাস ইলেভেনের শুভময় বলছি বলছি স্যার ওই আমি শুনলাম ওই সামনের রবিবার দিনকে ওই যেটা বোটানিক্যাল গার্ডেন আর ওই যাদুঘর ঘুরতে নিয়ে যাওয়া হবে ওটা স্যার কতো টাকা করে ও তা ওটা কি আমার সাথে তো আমার গার্জেন না হয় যাবে হয়তো তো হয় দুজন গার্জেন অ্যালাউ না একজন গার্জেন অ্যালাউ ও আর গার্জেনের জন্যে কি কোনো টাকা পয়সা লাগবে ও আর খাওয়া দাওয়া কী আছে

বলছি স্যার ওটা আর কটা থেকে আর কথা থেকে গাড়ি ছাড়বে হ্যাঁ বলছি হাওড়ার আমাদের যে ওই কদমতলা বাস স্ট্যান্ড আছে ওখান থেকে ছাড়বে কি

তো আচ্ছা তাহলে আমাকে স্কুলে যেতে হবে তাই তো ওখান থেকে হুম আচ্ছা আর এ বলছি আসার সময় স্যার আমাদের এদিকটা তো বুঝদেই পারছেন সন্ধের পরে আর গাড়ি পাওয়া যায় না তো আমাদের এদিক দিয়ে একবার গাড়িটা যদি ঘুরিয়ে নিয়ে স্কুলে যেতেন তাহলে সুবিধা হতো ওখানে নেমে যেতাম কতো দূর পযন্ত গাড়ি আসবে মোটামুটি আপনার ওই দিন হ্যাঁ যদি ওই কদমতলা বাস স্ট্যান্ডের ওখানটা আসে ভালো ওইখানে নামিয়ে দিলে ওখান থেকে আবার টোটো ফোটো পেয়ে যাবো ওই ও ও ওইটুকুন হ্যাঁ ওই ওইখানে নামিয়ে দিলে মোটামুটি টোটোয় করে আমি যেতে পারবো ঠিক আছে ঠিক আছে স্যার রাখছি হ্যাঁ হুম